আমি কিছুদিন আগে ফিল্পকার্ট থেকে একটা জামা অর্ডার দিয়েছিলাম জামাটা আসতে দেখিয়েছিল তিন দিন কিন্তু সময় নিয়েছিল আসতে দশ দিন জামাটা আসার পর আমি জামাটা খুলে দেখি যে রঙটা আমি অর্ডার দিয়েছিলাম সেটা আসে নি তার পরিবর্তে অন্য রঙ চলে এসেছিল সেই জামাটা এতটুকুও মোলায়েম থাকে নি আমি পরার পরে বুঝতে পেরেছিলাম এবং সেই জামাটি কাচার পরে দেখছিলাম জামাটার রঙ উঠছিল জামাটা এতটুকুও জামার রঙটা গুণমান নয় এবং জামাটা ভালো থাকে নি জামাটা পরার পর গায়ে র্যাস বেরিয়ে যাচ্ছিল জামাটা এতটাই খারাপ ছিল যে জামাটা অর্ধেকটা কালার অন্য চলে এসেছিল আর অর্ধেকটা কালার অন্য চলে এসেছিল